ডাক্তারবাবু বেশ কয়েক দিন আমার একটা সমস্যা দেখা দিয়েছে আমার ত্বকে কিছু সমস্যা দেখা দিচ্ছে ফুসকুড়ি বেরোচ্ছে সেগুলো চুলকাচ্ছে ডাক্তারবাবু মুখের ত্বকেও সমস্যা দেখা দিচ্ছে শরীরের ত্বকেও চুলকাচ্ছে জ্বালা করছে না ততটা রোদে বেরোলেই জ্বালা করছে না না কোনও পণ্য তো আমি ব্যবহার করি না এমনিই বেরিয়ে বেরোচ্ছে হ্যাঁ রোদের মধ্যে গেলে ঘাম হলেই বেশি হচ্ছে চুলকাচ্ছে আচ্ছা চেষ্টা করবো কিন্তু আমার রোদে বেশিরভাগই রোদেই কাজ আচ্ছা আমি কিনে নেবো ডাক্তারবাবু আপনি লিখে দিন আচ্ছা ডাক্তারবাবু হ্যাঁ ডাক্তারবাবু এগুলো খাইই না